হ্যাঁ আমি নিজের থেকে রান্না বানিয়েছি নিজে রেসিপি তৈরি করেছি যেমন তালের লুচি প্রথমে গাছ থেকে তাল পড়লেই সেই তালটাকে ভালো করে মাড়াই করে তারপরে তাল সহ আটা বা ময়দা দিয়ে মেখে সেটাকে ভালো করে একটা জায়গায় মজুত রেখে তারপরে সেটাকে বড়ো বড়ো মন্ড তৈরি করে বেলে সেটা লুচি আকারে তৈরি করতে হবে এবং তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে সেটাকে দিয়ে দিতে হবে এবং হালকা নাড়াচাড়া করে নিলে সেটা লাল লাল ভাজা হয়ে গেলে সেটা তুলে দিতে হবে এইভাবে আমি নতুন নতুন আরও অনেক রকমের রান্না করেছি যেমন এটা হল তালের লুচি এটা আমাকে কেউ সাহায্য করেনি এটা আমি নিজের মতো করে প্রথমে বানিয়েছি তারপরে আসবে পাও ভাজি যা পাও ভাজি অর্থাৎ পাউরুটির একটা রেসিপি পাউরুটি প্রথমে স্লাইস পাউরুটি কিনেছি সেটাকে কেনার পরে আমি আগে কেটেছি কাটার পরে বেসনে ডুবিয়ে তেল দিয়ে ভেজেছি যাতে নানারকমের ইনগ্রেডিয়েন্স দিয়েছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা দিয়ে আমি এটা বানিয়েছি যেটা খেয়ে সকলেই খুব বাহবা দিয়েছেন আমি খুব খুশি হয়েছি